আমি সাধারণত মার্শাল আর্ট বলতে বুঝি যে হাতের টেকনিকটাকে বলা হয় মার্শাল আর্ট মানে কী বলা হয় আমি সাধারণত বুঝি মার্শাল আর্ট আমি শিখেছিলাম ক্যারেটে শিখেছিলাম এবার ক্যারাটের শব্দের অর্থ হলো খালি হাত খালি হাতে নিজেকে আত্মরক্ষার নামই হলো ক্যারাটে ক্যেরা মানে হলো খালি এক টে মানে হাত বা খালি হাতে নিজেকে আত্মরক্ষার নামই হলো ক্যারাটে এবার চাইনিজদের বা ওদের অনেক চাইনিজের যেরকম কোমফু আছে ওরা পুরো হাতের ক্যাপাসিটিতেই সব কিছু করে আর আমাদের এটা হলো ক্যারাটে কমফু দুটোই একটু আলাদা জিনিস কিন্তু দুটোর ভিতরে যদি আমাদের পার্থক্য করা হয় তাহলে কিন্তু আবার দুটোই মোটামুটি সমান আমার মতে আমার মনে হয় যে ক্যারেটেটা সবথেকে বেস্ট আর এখনকার প্রতিটা বাচ্চাদের বিশেষ করে মেয়েদের ক্যারেটে শেখানো অত্যন্ত আবশ্যিক নিজেকে রক্ষা করার জন্য এখন যে দেশের পরিস্থিতি তো নিজেকে আত্মরক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মেয়েকে ছোটোবেলা থেকেই মার্শাল আর্ট বা ক্যারেটে শেখানো দরকার এবার ক্যারেটে শিখতে হলে প্রথমে তোমাকে মনোনিবেশ করতে হবে হ্যাঁ ক্যারেটেতে প্রথমে তোমাকে কী শেখানো হচ্ছে সেইভাবে প্রথমে মনোনিবেশ করতে হবে আর প্রথম দিন যদি কেউ শিখতে যায় তাহলে আমার অনুভূতি থেকে বলছি প্রথম দিন যদি কেউ শিখতে যায় তাহলে তার খুবই মানে কিছু তো প্রথম প্রথম বুঝতে পারবে না কিন্তু পরের দিন তো মোটামুটি এই তার একদম শরীর সর্বাঙ্গ পুরো ব্যথা হয়ে যাবে আর কি পরের দিন তো সে বুঝতে পারবে যে কিছু একটা করেছে এবার সেটাকে তোমার প্রথম দিন যা শেখানো হচ্ছে সেগুলো তোমাকে প্রতিদিনই করতে হবে এবং সেইগুলো প্র্যাকটিস করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করার ফলে কী হবে তোমার আস্তে আস্তে তোমার শরীরে ওটা সয়ে যাবে এবং তুমি আস্তে আস্তে সেইটা তোমার আর কোনো অসুবিধা হবে না আর তুমি ভালো করতে বা ক্যারাটেতে আার কী হয় বেল্ট সিস্টেম আছে ঠিক আছে প্রথমে হোয়াইট বেল্ট মানে যেটা আর কি ড্রেস কিনলে হোয়াইট বেল্টের সঙ্গে দেয় এবার তারপর থেকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিলে হোয়াইট বেল্টের পরে তোমার আসবে ইয়েলো বেল্ট তারপরে আসবে অরেঞ্জ বেল্ট হ্যাঁ তারপর পার্পেল বেল্ট পার্পেল টু এরকম করে আর কি লাস্টে ব্ল্যাক বেল্ট অবধি আসে হ্যাঁ ব্ল্যাক বেল্ট অবধিই গেলে আর করতে হয় না তারপরে আবার তুমি পরীক্ষা দিয়ে ব্ল্যাক বেল্টের ওপরেও তুমি যেতে পারো সেটা দরকার না ব্ল্যাক বেল্টই এনাফ এবার আমি শিখেছিলাম প্রায় দুবছর আমার ব্ল্যাক বেল্ট আছে আর আমি মোটামুটি অনেককেই আবার শেখাই এবার অনেক ছাত্রকে বা স্কুলে গিয়েও শেখাই এবার মার্শাল আর্টটা মানে নিজেকে শিখে যে তুমি কারোর সঙ্গে মারপিট করবে বা কোনো কিছু ওইরকম না তুমি যখন এটা বিপদে পড়বে তুমি যখন দেখতে পাচ্ছো সামনে আ তোমাকে কেউ ঘিরে ধরেছে কোনো বিপদে পড়েছ হ্যাঁ বা চোর ডাকাত মানে যা চোর টোর এখন তো বিরাট ছেঁচরা চোর আছেে বা তোমাকে কেউ রাত্রে তোমাকে পথ অবরোধ করলো তোমাকে ধরলো সেই সময় তুমি নিজেকে আত্মরক্ষা করার একটা সিস্টেম আর কি আত্মরক্ষা সেই তখন তুমি তাকে মোটামুটি শুইয়ে দিতে পারবে পাঁচ ছজনকে তুমি হামেশাই শুইয়ে দিতে পারবে কোনো কথা হবে না কিন্তু তোমাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে তুমি যে জানো বলে যেখানে সেখান মস্তানি দেখালে হবে না ঠিক আছে তোমাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে যখন তুমি দেখবে তোমার দেয়ালের পিঠ ঠেকে গেছে তখনই তুমি সামনে অ্যাটাক করো তার আগে যেন কোনোদিন অ্যাটাক করবে না কারণ এখানে এমন এমন জিনিস শেখানো হয় যেটাকে তোমার শিখলে তুমি মানে আমরা যারা ক্যারেটে শেখে বা মার্শাল আর্ট এই সব লাইনে যারা আছে তাদের এমনভাবে তৈরি করা হয় তারা যদি একটা প্যাঁচ মারে অপরকে তাহলে সে সেখানেই ডেড হয়ে যাবে বা একটা কিক মারলে সে সেখানে ডেড হয়ে যাবে এতো মানে এদের পাওয়ার এসে যায় পাঞ্চে বা কিকে যে একটা মারলেই মরে যাবে আর সেরকমভাবে শেখানো হয় টেকনিকটা কোথায় মারলে কীভাবে কী হবে এবার এইভাবে আমাদের মার্শাল আর্টস শেখানো হয় এবং একটা ছোটো বাচ্চা বা বাচ্চা বয়স্ক সবাই করতে পারে এইভাবেই আর কি মার্শাল আর্টস শেখানো হয়